আমাদের পুরুলিয়াতে অর্থনৈতিক দিক দিক থেকে অনেকটা পিছিয়ে আছে কারণ এখানে কোনো ইন্ডাস্ট্রি এলাকা নেই বা কল কারখানা নেই যদি কল কারখানা কিছু করা হয় তাহলে আমদের যে মানুষজন আছে পুরুলিয়ার তারা অনেকেই কাজকর্ম পাবে বা নিজের স্বাভাবিক জীবনযাপন করতে পারবে অনেকটা অর্থনীতির থেকে পিছিয়ে আছে কারণ তারা ঠিকমতো টাকা ইনকাম করতে পারছে না ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে না যেটুকু হয় একদিন কোনোদিন একশো টাকা উপার্জন করছে কোনোদিন দুশো টাকা করছে কোনোদিন কাজই হচ্ছে না তো যদি অর্থনীতির দিক থেকে যদি সফল করতে হয় তাহলে আমাদের কে সবসময় চাইতে হবে যেন কল কারখানা বেশি করে হয় বা কাজ করার যে একটা দিক থাকে বা কোনো একটু কাজ করার দিকের যে দিকগুলো থাকবে সেগুলোকে ভালো করে তুলে ধরতে হবে আর হচ্ছে সামাজিক দিক থেকে সামাজিক দিক থেকে অনেকটাই ঠিক ঠাক আছে কিন্তু মানে সমাজ সচেতন করতে হবে অনেক কিছুর রোগ জ্বালা আছে যেগুলোকে আমাদের প্রোগ্রাম করতে হবে বা গ্রামে গ্রামে গিয়ে সমাধান করতে হবে আর বলতে হবে যে তারা এগুলো না করে এগুলো করতে হবে সবকিছুর ব্যবস্থা করতে হবে আর পরিবেশ পরিবেশগত দিক দিয়ে মোটামোটি আমাদের পুরুলিয়াটা যেহেতু জঙ্গলে ঘেরা সেহেতু অনেকটাই ভালো আছে অনেকটাই মানে কাটা গাছ কাটাকাটি থাকে এগুলো বন্ধ করতে হবে বা এগুলো পুলিশের বা জনসাধারণের সবার সচেতন হওয়া দরকার আছে আর তারপর হচ্ছে রাজনৈতিক দিক হচ্ছে আমাদের পুরুলিয়াতে রাজনৈতিক দিকটা মোটামোটি ঠিক আছে কিন্তু অনেক এখন যা হচ্ছে বাড়ির দিক থেকে পুরুলিয়াটা অনেকটাই শান্ত রাজনৈতিক দিক থেকে অনেকটাই শিকার হচ্ছে যারা অনেকেই মৃত্যুর মুখে এই কিছুদিন আগেই আমাদের এই ঝালদাতে একটা খুন হয়ে খুন হয়ে গেছে যে তারা রাজনৈতিক শিকার কারণ তারা একটা পার্টি করতো তারা ঐ পাটিটাকে মানে অন্য পার্টি সাপোর্ট করছে তার জন্য ওকে মানে একজন পপুলার লোক তাকে সবসময় চাইছে চাপ দিয়ে সবকিছু কাজ করানো কিন্তু কাজ করতে চাইছে না তার জন্য তাকে খুন করা হল বারে শুটার দিয়ে তাকে খুন করা হলো সিবিআই যদিও তদন্ত চলছে বা তারা দোষী সাব্যস্ত হয়ে অনেকে জেল খাটছে ঠিক আছে কিন্তু তখন হচ্ছে আমাদের যে মূল মাথা আছে যে কাজটা করেছে তাকে তখন ঠিকমতো ধরে তুলতে পারেনি এইগুলো আছেই আর কি হ্যাঁ আর আর সবথেকে আমাদের যে পুরুলিয়াতে যে প্রবলেম হচ্ছে সেটা কী জলের আমাদের জল সব অনেকটাই প্রবলেম আমাদের জল নেই বললেই চলে আমাদের খাবার জল পুরুলিয়াতে টাউনে বা আমাদের গ্রামে গঞ্জে যে আছে তারা সবথেকে অনেকটা প্রবলেম করে গ্রীষ্মকালটা সবথেকে বেশি প্রবলেম হয় কারণ যদি আমরা মনে করি যদি পুরুলিয়ার যে নদীগুলো আছে কংসাবতী নদী বা আরও ছোটোখাটো নদীগুলো আছে সেগুলোতে যদি বান দেওয়ার ব্যবস্থা করা হয় বা বান দিয়ে যদি তারা জলটাকে ধরা রাখার ব্যবস্থা করে পাম্পের সাহায্যে তারা যেহেতু প্রতিটা গ্রামে গ্রামে যদি জলটাকে বিতরণ করে বা সাপ্লাই দেয় তারা অনেকটাই সুখী হবে ঠিক আছে তাহলে ভালো হবে আর কি তাহলে অনেকটা সফল হবে আর আমরা চাইবো যে ওটা সরকার একটু দৃষ্টি নজর নজর দিক আর তারপর চাইবো যে তারা ভালো করে এই কাজের সঙ্গে যুক্ত হয়ে আমাদের গ্রাম গঞ্জের যে মানুষের সাথে তারা একটু ঠিকঠাক করে চালাই